আমি কলেজ স্ট্রিটে বই কিনতে চাইবো কারণ এখানে বিভিন্ন ধরণের বই বিভিন্ন পাবলিশার্সের বই এখানে পাওয়া যায় খুব সস্তাতে এবং সেই সমস্ত বইগুলোতে অনেক টাকার ছাড় পাওয়া যায় সেই সঙ্গে এই সমস্ত বই খুব সস্তায় আমরা সেগুলো পেতে পারি এবং বই সমস্ত কিছু খুলে দেখার সুযোগ তারা দেন সেই সঙ্গে সেকেন্ড হ্যান্ড বই আমরা মেদিনীপুরে বিভিন্ন পুরোনো বইয়ের দোকানে আমরা পেতে পারি সেই সঙ্গে শুধু মেদিনীপুর কেন আমরা যদি কলকাতাতেও কলেজ স্ট্রিটে বিভিন্ন রকম পুরোনো বইয়ের দোকান আছে যেখানে আমরা খুব কম দামে খুব পুরোনো পুরোনো বই পেতে পারি তাই আমরা যাতে এই বইগুলো খুব সস্তায় খুব পেতে পারি বলেই আমরা ওই জায়গা থেকে আমরা বইগুলো কেনার কথা ভাবি এবং বইয়ের সমস্ত রকম বই আমরা পাই পুরোনো অনেক দিনের পুরোনো যেগুলো আমাদের খুব দরকার সেই বইগুলোও কিন্তু আমরা পেতে পারি